লোকেরা বিয়েতে কনেকে তো অনেক কিছুই উপহার দেয় কিন্তু সবথেকে বেশি কনে উপহার পায় গহনা কেউ সোনার গহনা দেয় কেউ রুপোর গহনা দেয় কেউ বা ডায়মন্ড রিং দেয় যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কনেকে সে নিজের মনের মতো একটি উপহার দেয় অনেকে শাড়ি দেয় যার যেমন খুশি ইচ্ছা হয় বিয়েতে সবথেকে একটা বাজে ব্যাপার যৌতুক দেওয়া যেটা যে প্রথাটা অনেক আগে প্রচলিত ছিল কিন্তু এই যৌতুক নেওয়ার প্রথাটা এখন অনেকটাই কমেছে এবং সেটার সচেতনতা বাড়াতে হবে আমাদের নিজেদেরকে কারণ আমরা নিজেরাই যদি যৌতুক নেওয়ার বা চাওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াই এই প্রথাটাকে আমরা বন্ধ করতে পারব